হ্যালো হ্যাঁ বলছি আমি দীঘা যেতে চাইছিলাম তো কীরকম কী খরচা আছে

আমাদের যাবে ধরুন পনেরো থেকে কুড়ি জন এখন পনেরো জনের ঠিক হয়েছে কুড়ি জনটা পরে বলতে পারব কিন্তু যাওয়ার জন্য যাওয়ার জন্য আমরা ভাবছি সামনের মাসে শেষের দিকে যাব তো কীরকম কী খরচা হবে বলুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বলছিলাম যে মানে মোটামুটি তবু কত খরচ হবে আচ্ছা আমি বলছি আমরা তো ধরুন ওই পনেরো জনের মতন যাচ্ছি তো পনেরো জনের কি মানে পার হেড ছহাজার না টোটাল ছহাজার আর আচ্ছা আর বলছিলাম যে হচ্ছে ওখানে ঘোরার মতন কিছু জায়গা ঘোরাবেন আপনারা আমাদের ওখানে থাকার ব্যবস্থা করব ভাবছিলাম থেকে ঘুরে তারপরে আসব আচ্ছা না মানে তো ওখানে হোটেল খরচা কীরকম কী নিচ্ছেন আপনারা

আচ্ছা আমরা আমি বললাম যে সামনের মাসের শেষের দিকে আপনাদের ওখান থেকে কি সামনের মাসে শেষের দিকে কোনো গাড়ি ছাড়া হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইল তা আমরা তাহলে পনেরো জন আপনি এখন ফিক্সড করে রাখতে পারেন ঠিক আছে আমরা পনেরো জন যাচ্ছি বলে আচ্ছা ঠিক হুম

আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি মানে ওই রকমই খরচা পড়বে তাহলে বলছেন আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইল সামনের মাসে তাহলে বুক আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওইটাই ফিক্সড করে রাখুন আর আমি তাহলে সামনের মাসে শেষের দিকে আপনাকে হচ্ছে বুকিং করে দিচ্ছি হুম ঠিক আছে